হ্যাঁ আমার লেখার লক্ষ্য তো অবশ্যই আছে যেমন আমার বাবাকে নিয়ে লেখার একটা স্বপ্ন আছে ইচ্ছা আছে যাকে বলে যে আমার বাবার যে আমাদের জন্য এতো কিছু করে এতো কিছু করে এতো খাটে এতো কিছু করে আমাদের জন্য মানে আমাদেরকে বাঁচিয়ে রাখবে বলে আমাদের কোনটাতে ভালো হবে সেই জন্য এতো কিছু করে সেই জন্য আমার বাবাকে নিয়ে লেখার একটা খুব ইচ্ছা আছে যে একটা বই লিখবো আমার বাবাকে নিয়ে এবং আমার বাবাকে ওটা দোবো গিফট হিসাবে উপহার হিসাবে দেবো ওটা বাবাকে তো সেইটা নিয়ে আমার লেখার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সেটা এবং আমার লেখা নিয়ে আমি অর্জন করতে চাই অর্জন করতে চাই সব থেকে মানে আসল ব্যাপারটা হচ্ছে যে ভালোবাসা মানুষের ভালোবাসা যে আমার লেখা পরে পড়ে যেন তারা অনুপ্রাণিত হয় অনুপ্রাণিত হয়ে এবং তারা তাদের জীবনের যেগুলো সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো থেকে অন্য সিদ্ধান্ত নিতে পারে যেমন বিভিন্ন শিক্ষামূলক জিনিস নিয়ে লেখা লেখি মানে যে লেখাগুলো আমি করি বিভিন্ন শিক্ষামূলক নিয়ে বিভিন্ন ইমোশোনালি ইমোশোনালি কোনো কিছুকে বিভিন্ন প্রেমের গল্প ভালোবাসার গল্প এই সমস্ত যে আমার লেখাগুলো পড়ে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হয় তারা জীবনে যেই মানে পর পর যেই স্টেপগুলো নেবে সেই স্টেপে যেন তারা কিছু করতে পারে লেখাগুলো পড়ে তারা যেন কিছুই করতে পারে জীবনে যেন এগোতে পারে এভাবেই তালে সেটাই আমার কাছে সব থেকে বড়ো অর্জন হবে যদি তারা কিছু করতে পারে তো সেটাই আমার সব থেকে বড়ো অর্জন হবে এবং আমার লেখা পড়ে তারা যদি খুশি হয় তো সেটাই আমার বড়ো অর্জন আমার বাবা মা এতে গর্বিত হবে তাদের ভালো লাগবে আমার আত্মীয় স্বজন গর্বিত হবে তাদের ভালো লাগবে সেই জন্যই আমার এটাই আমার অর্জন আর কি